স্মার্টফোন স্মার্টফোন আমাদের জীবনে অনেক কিছু উপকার করেছেন মেন জিনিস হচ্ছে ইন্টারনেট যুগের দিক থেকে দেখা গেলে স্মার্টফোনের বা ইন্টারনেটের জগতে আমরা খুবই একটি ভালো উপকার পেয়েছি হয়তো কোনো কিছু বুক করতে সেটা গাড়ির টিকিটই হোক বা সিনেমা হলের টিকিটই হোক বা টাকা লেনদেন করা কেনাকাটা করা সমস্ত কিছুর দিক থেকে ইন্টারনেট বহুত সাহায্য করে এই ইন্টারনেট জগতের মধ্যে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার হয়তো কাউকে কেউ দূরে আছে আমাদের আত্মীয় স্বজন তাকে দেখতে পাচ্ছি না ইন্টারনেটের মাধ্যমে তাকে ভিডিও কল করে তাকে দেখতে পাচ্ছি কথা বলতে পাছি এমনকি কোনো আনন্দ ফুর্তি জাতীয় কোনো ভিডিও দেখতে পাচ্ছি আমরা স্মার্টফোনের মাধ্যমে গেম খেলতে পারছি প্রভৃতি ইত্যাদি জিনিস আমরা ইন্টারনেটের জগতে থেকে পেয়েছি তো ইন্টারনেট আমাদের জীবনে খুবই ভালো একটি পথ এমনকি খুব সহজেই আমরা ইন্টারনেটের মাধ্যমে বহুত কিছু উন্নতি করতে হয়েছি এমনকি যে কোনো কাজ যে কোনো কাজ করতে গেলে এখন ইন্টারনেট খুবই প্রয়োজন এখন ইন্টারনেট ছাড়া যে কোনো কাজ অচল তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সমস্ত কাজকে তুলে ধরেছি বিভিন্ন কোম্পানির থেকে শুরু করে যাবতীয় যা কিছু সমস্ত কিছুই ইন্টারনেটের মাধ্যমে তো আমরা বি যেহেতু দূর দূরান্তে যাবো সেখানে রেলের টিকিট কাটতে হবে কোথাও না যেয়ে ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই কি করতে পারি তো ইন্টারনেট আমাদের জীবনে খুবই একটি ভালো জিনিস তো খুবই উপকারিতা হয়েছে এই ইন্টারনেট জগতের মধ্যে এসে